বলছি ড্রাইভারদা একটু তাড়াতাড়ি করুন না আমার একটু তাড়া ছিল একটু তাড়াতাড়ি দেখুন ট্রাফিকের মধ্যে তো ফেঁসে গিয়েছি এইভাবে এখানে তো অনেক সময় নষ্ট হচ্ছে আমি আমার ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারবো তো আপনি না হয় একটু নীচে গিয়ে দেখুন না অন্য কোন রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা